আমার বিশেষ গুণ বলতে আমি ছোটো থেকে খুব পড়াশুনায় খুব ভালো এবং আমি চেষ্টা করতাম যে আমি যখন পড়তে বসতাম তখন কিন্তু আমি আমার পড়াটা শেষ করেই উঠতাম বা আমার পাশে যদি আমার মা বা দিদিরা বা মাসিমণিরা এসে গল্প করত আমি কিন্তু সেই গল্পের দিকে কোনো রকম কান দিতাম না আমি কিন্তু আমার পড়াটাই এগিয়ে নিয়ে যেতাম এবং কী আমি যখন স্কুলে যেতাম স্কুলের ম্যাডামরাও কিন্তু একই কথা বলত যে আমি পড়ার সময় কোনো দিকে কান দিই না এবং কোনো দিকে মনও দিই না যার কারণে আমাকে প্রত্যেকটি ম্যাডাম খুব ভালোবাসতেন তাছাড়া আমি যেই জিনিসটা করি বা যেই জিনিসটা শুরু করি সেই জিনিসটা আমি শেষ পর্যন্ত একদম শেষ করেই ছাড়ি খেলাধুলোর ক্ষেত্রেও আমি কিন্তু ও খেলতে নামতাম জেতার জন্যই সেই খেলার মধ্যেও আমার পো বিশেষ গুণ আছে যে প্রত্যেকটি খেলাই আমার মধ্যে পুরোপুরিভাবে আছে সেই খেলাধুলো কিন করতে আমি কিন্তু প্রচুরভাবে ভালবাসতাম এবং আমার খেলাধুলার প্রতি অনেক গুণ আছে তাছাড়া আমি যেই কাজটা করি সেই কাজটা একদম শেষ পর্যন্ত করি আর এবং কী আমি কম্পিউটার চালাতে ভালোভাবে কম্পিউটার ভালোভাবে জানি যার কারণে স আমার কাছে সবাই সব কিছু নিয়ে আসে কোনো কিছু ভুল হয়ে গেলে কোনো কিছু না করতে পারলে আমার কাছে সে দেখতে আসে তাছাড়াও আমি বা স্ বাড়ির যাবতীয় ইলেকট্রিক ইলেক্ট্রিশিয়ান জিনিসগুলো খারাপ হয়ে গেলে আমি কিন্তু নিজের মা মা মা নিজের চিন্তাভাবনাতে আমি কিন্তু সেইগুলো তৈরি করে দিতে পারি এবং পুনরায় চালু করে দিতে পারি সেই সব জিনিসগুলো আমার মধ্যে এই গুণগুলো রয়েছে এবং আমি হয়তো আমি ভাবতে পারি যে আমার এই গুণগুলো থাকার কারণে পরবর্তীকালে আমার অনেক কিছুই উন্নতি ঘটাবে যা এখন ঘটছে